গ্রামের তুলনায় শহরের স্বাস্থ্য সেবা যথেষ্ট উন্নত বড়ো বড়ো ডাক্তার যারা থাকে গ্রামে আসতে চায় না গ্রামে কিছুদিন এলেও কিছুকাল পরে আবার শহরমুখী হয়ে যায় এবং গ্রামের যে হসপিটাল রয়েছে সেখানে হসপিটালে যে প্রয়োজনীয় সামগ্রী সেরকম পরিমাণে থাকে না আই সি ইউয়ের ব্যবস্থা থাকে না সি সি ইউয়ের ব্যবস্থা থাকে না অ্যাম্বুলেন্স থাকে না এবং প্রয়োজনীয় যে ওষুধ সে সমস্ত জীবনদায়ী ওষুধ গ্রামের সাধারণ হসপিটালে থাকে না তার জন্য মানুষকে শহরে দৌড়াতে হয় এবং শহরে যেতে গেলে দীর্ঘ পথ রাস্তাঘাটের পরিমাণ খুব একটা ভালো নয় এবং সেই পথে পৌঁছাতে পৌঁছাতে অনেক রোগীই পথের মধ্যে প্রাণ হারিয়ে ফেলে আবার শিশু চিকিৎসার ক্ষেত্রে বা মায়েদের চিকিৎসার ক্ষেত্রে সেই বড়ো হাসপাতালের যেতে অনেক সময় লাগে শিশুরাও অনেক সময় এর অসুবিধার সম্মুখীন হয় এবং ন্যূন্নতম যে পরিষেবার প্রয়োজন হয় সেই পরিষেবা গ্রামের থেকে শহরের থেকে গ্রামে অনেক কম সেই তুলনায় অনেক কম এবং মানুষ শহরমুখী হয়ে যায় শহরের ডাক্তারের কাছে যায় শহরের ডাক্তারের পরিষেবা গ্রামের পরিষেবার থেকে অনেক উন্নত এবং হাসপাতালে যে সমস্ত কর্মীরা যে নার্স দিদিরা থাকে তারা শহরের হসপিটালে যতখানি পরিশিক্ষণ প্রাপ্ত হয় গ্রামের হাসপাতালে ততখানি এক্সপার্ট হয়ে উঠতে পারে না এবং আন্যান্য যে কর্মীরা থাকে তারা শহরের হাসপাতালে একরকম গ্রামের হাসপাতালে একরকম গ্রামের মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে পারে না অনেক সময় অবহেলা করে সেই অবহেলার মধ্য দিয়ে গ্রামের মানুষ চিকিৎসা করে ফলে শহরের থেকে গ্রামে চিকিৎসা ব্যবস্থা অনেক অনুন্নত এবং শহরের যে পরিকাঠামো রয়েছে বিশেষত সেই পরিকাঠামো গ্রামে নেই শহরের হসপিটালে সব সময় বিদ্যুৎ থাকে গ্রামে হাসপাতালে বিদ্যুৎহীন পড়ে থাকলেও অনেক সময় জেনাটারের ব্যবস্থা থাকে না ফলে জটিল যে সমস্ত রোগী থাকে সে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অনেক সম্মুখীন হয় হতে হয়